আমি প্রথমে পেপার পেন্সিল আর্ট করি যে জিনিসটা আমি করবো সেই জিনিসটার মাথার মধ্যে রেখে সেটা পেপারের মধ্যে পেন্সিলের দ্বারা রাখি তারপর পেন্সিল দিয়ে সেটা আমরা আকৃতি বানাই এবং সেটা ভরার জন্য আমরা রঙ লাগাই প্যাস্টেল কালার লাগিয়ে আমরা সেটাকে নতুন যে কাল্পনিক যে আছে সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং সেটা যাতে পাবলিক দেখে সাধারণ জনসাধারণ দেখে যাতে আনন্দ পায় এবং উৎসাহিত হয় তারজন্য আমরা তাতে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে ফ্রেমের মধ্যে সেটাকে বাঁধিয়ে রাখি যাতে তারা যদি এটা পার্চেস করতে চায় এই আর্ট ওয়ার্কটি পার্চেস করতে চায় এবং বাড়িতে গৃহসজ্জা হিসাবে যদি রাখতে চায় তারা রাখতে পারে সেই হিসাবে আমরা সেটা আর্ট ওয়ার্কটা তৈরি করি